এখানের কিছু স্থানীয় বা পরিবেশগত উদ্যোগ রয়েছে যেগুলি পূর্ব মেদিনীপুর জেলায় গুরুত্বপূর্ণ যেমন এখানে শিক্ষক দিবস পালিত শিক্ষক দিবস উপলক্কে রক্তদান শিবির হয় তো এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ বা এটা খুবই উপকার অনেক মানুষের উপকারে আসে বা এখানে পনেরোই আগস্ট উপলক্ষে যে স্বাধীনতা দিবস উজ্জাপিত হয় বা যে পতাকা উত্তোলন হয় সেটাও খুবই সুন্দর এই উদ্যোগগুলি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং তারা এই জেলার প্রাকৃতিক সম্পদ এবং বাস্তুতন্ত্রকে প্রভাবিত করেছে তো আমি আমার এলাকার পরিবেশগত যত্ন নিই সংরক্ষণ হিসেবে তো যে এখানে এখানে যে কোনো জিনিস তো যেখানে যেখানে যার নোংরা বা যেখানে যা রয়েছে তো সেই সব কিছু আমি বলি যে সবাইকে যে এক কাছে জড়ো করে বা সেটা বাইরে কোথাও ফেলে দিয়ে আসতে এখানে যেন না কোনো কিছু ফেলে বা পরিবেশগত উদ্যোগ পরিবেশের উদ্যোগ বলতে এই এখানে বলছি যে এ আমি সব সময় চেষ্টা করি যে আমার আশেপাশে এলাকা বা আমার আশেপাশের পরিবেশকে আমি সব সময় সুন্দর বা রাখে পরিষ্কারভাবে রাখার চেষ্টা করবো এক্ষেত্রে সাধারণ মানুষের যাতে কোনো রোগ জ্বালা বা কোনো খা ইয়ের অবস্ মুখোমুখি না হতে পারে তো সেই দিকটায় আমি নজর দিই বা প্রাকৃতিক সম্পদের উপরে প্রভাব পড়ে এর ইয়ে প্রাকৃতিক সম্পদ বলতে এখানে ধান জমির যা যে কোনো জমিতে তো সব কিছুটা যদি পরিষ্কার রাখা না হয় তো সেই দিক থেকে সব কিছুটাই আমাদেরকে চালেঞ্জের মুখোমুখি হতে হয় তো এখানে চড়ক মেলা বা দামোদরের তীর্থযাত্রা পুতুল নাচ সব কিছু হয় এখানে চড়ক মেলা খুবই অনুষ্ঠান খুবই ধুমধাম করে হয় হয় বা দামোদরের যে তীর্থযাত্রা হয় সেটাও খুবই ভালোভাবে পুতুল নাচ এখানের তো পুতুল নাচ খুবই ভালো লাগে তো সবাই পুতুল নাচ দেখতেও ভালোবাসে এখানের মানুষ বা বা আরো বাইরের যে সব সবাই পুতুল নাচটা সবার প্রিয় সবাই দেখতে খুবই ভালোবাসে